হ্যাঁ বলুন

হ্যাঁ হ্যাঁ আমরা ব্যানারের সমস্ত কিছু তৈরি করি আপনার কিরকম ধরনের ব্যানার লাগবে বলুন হ্যাঁ আপনি আগে বলুন যে কিরকম ধরনের ব্যানার তৈরি করতে চাচ্ছেন কারণ দুর্গা পুজো এবং কটা ব্যানার তৈরি করতে চাইছেন সেই হিসাবে কুড়িটা ব্যানার তো এক একটা পিস তো আমাদের এখান থেকে তিরিশ টাকা করে পড়বে ব্যানার তৈরি করতে আর ব্যানারটা কি আপনি হ্যাঁ বলুন ব্যানারটা কি আপনি সিম্পিল রাখতে চান নাকি ওখানে কিছু ড্রয়িং বা কোনো ছবি দেওয়ার কিছু আছে আচ্ছা ঠিক আছে আপনার কবে লাগবে তাহলে ব্যানারটা কারণ বর্তমানে তো এখন অনেক তো ব্যানার চলে এসেছে ফ্লেক্সিং তো একটু চাপের মধ্যে আছি আমরা ঠিক আছে আমি অবশ্যই আপনারটা মাথায় রাখবো ঠিক আছে আপনি অবশ্যই করবেন ঠিক আছে তো বাজেট নিয়ে কি আপনার কোনো সমস্যা আছে কিছু বাজেটটা শুনে নিয়েছেন এতে হ্যাঁ হ্যাঁ আমার ওখানে ওই দোকানটাই আমাদের ভালো করে বলতে দেখুন এক একটা পিস আমরা তিরিশ টাকা করে যদি বেশি কিছু মানে বেশি ব্যানার হতো তাহলে আমরা দাম কমানোর চেষ্টা করতাম কিন্তু দেখুন ম্যাডাম আমি তো কমের মধ্যেই রেখেছি তো তিরিশ টাকা করেই পড়বে এর থেকে বেশি কমাতে পারবো না ঠিক আছে আপনি যদি এখানে এসেই কথা বলবো তাহলে অ্যাঁ ঠিক আছে